কি ব্যাপার বলুন তো আমার হেডফোনটা অর্ডার আমি গত সাতদিন আগে বাতিল করেছি তবুও পর্যন্ত আমার কোন রিফান্ড বা কোন ম্যাসেজও আসে নিই আপনাদের তরফ থেকে যত শীঘ্র সম্ভব আপনারা চেষ্টা করুন আমার টাকাটা ফেরত পাঠাতে তা নাহলে আগামী দিনে আমি আপনাদের কোম্পানি থেকে ক কোন বিশ্বাসে কোন জিনিস অর্ডার করবো চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমার টাকাটা আমি ফেরত পাই তাহলে খুবই ভালো হয় আপনারা চেষ্টা করুন যেন টাকাটা আমি ফেরত পেয়ে যাই